বাইকটা যত্ন নেওয়া হয় মানে আমরা বাড়িতে সবসময় ওকে মুছে পরিষ্কার করে রাখি চকচক করে মানে সবাই তো এটাই চায় যে একটা বাইক নিয়ে যখন বাইরে বেরোব সেই বাইকটার সৌন্দর্য যখন ফুটে ওঠে না তখন মানুষের সৌন্দর্যও ওখানে কোথাও যেন একটা খুব ভালো লাগে মনের অবস্থাটাও ভালো লাগে আর যত রাস্তা চলব যেন মনে হচ্ছে যে সবাইয়ের তো দেখে ভালো লাগবে আমাদেরও দেখে ভালো লাগবে আরও যদি সেখানে স্ প্রেমিক প্রেমিকা হয় তো আর কোনো কথাই থাকে না যত লং রুট হোক হ্যাঁ বাইক নিয়ে চলতেও ভালো লাগে গল্প করতে করতে চলে গেলাম এনজয় করলাম খুব মানে অনুপ্রাণিত করি আর তাছাড়া লং রুটে যদি গাড়ি চালানোর কথা বলেন বাইক চালানোর কথা বলে ক্লান্তিকরও হ যদি হতে পারে খুব চিন্তাশীল মানুষদের পক্ষে এটা হতে পারে কিন্তু যারা চিন্তা করে না না ইয়ং বয়স ইয়ং স্টাফ হ্যাঁ প্রেমিক প্রেমিকা নিয়ে ঘোরে তারা তো মনে হয় সারা দিন রাত যদি বাইক চালাতে বলে না ওতেই যেন খুব খুশি ওদের আশ তখন ক্লান্ত মানে মনে করে না আর আমি মনে করি বাইক চালাতে গিয়ে কী কী সতর্ক নিতে হবে আমি এই সতর্ক অবলম্বন করি যেটা আমার মাথায় একটা হেলমেট থাকবে আমার বাইকের কাগজপত্র ওকে থাকবে আমার ড্রাইভিং লাইসেন্সটা থাকবে আমার পায়ে বুট পরা থাকবে যা যা লাগবে মানে বাইক চালাতে গিয়ে যত রকমের মানে ডিসিপ্লিন সেই ডিসিপ্লিনগুলো মেনে চলতে আমার খুব ভালো লাগে এটা আমার স্বভাব